শরীর সুস্থ করার জন্য প্রতিদিন যোগব্যায়াম করা দরকার শরীর ও মন সুস্থ ও সতেজ রাখার জন্য যোগের কোনো বিকল্প নেই আমি প্রতিদিন যোগব্যায়াম করি প্রতিদিন নিয়মিত এক থেকে দেড় ঘণ্টা যোগব্যায়াম করি তার মধ্যে প্রতিদিন তালিকার মধ্যে থাকে সূর্য নমস্কার সূর্য নমস্কার প্রাচীনকাল থেকেই আমাদের দেশে প্রচলিত যোগ আমি এটা প্রতিদিনই করি এইটি নিয়মিত করলে পেটের চর্বি কমে